হ্যাঁ বলুন হ্যাঁ

কত তারিখে ম্যাডাম হুম পঁচিশে বৈশাখ আচ্ছা কী কী অনুষ্ঠান রেখেছেন ম্যাডাম খেলা হুম হ্যাঁ গান বাজনা হুম আচ্ছা ম্যাডাম কটার থেকে শুরু হবে

আর খাওয়া খা হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাহলে আমি আর বাচ্চার বাবা যাবে না ও আচ্ছা ঠিক আছে পঁচিশে বৈশাখে হ্যাঁ আচ্ছা আমার ছেলে কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইবে আর একটা নাচ করবে খেলাধুলো সব নেবে আপনি নাম লিখে নিন ম্যাডাম হ্যাঁ আমার সায়ন ঘোষ আপনি হচ্ছে সবেই নাম দিয়ে দিন একে একে যা দিক হ্যাঁ হ্যাঁ যা হ্যাঁ সবই পারবে পারুক নাই পারুক সে হচ্ছে সবকিছুই করবে সবকিছুই সে করবে আপনি নামটা দিয়ে দিন আর আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে যাবো সামনের দিকে নামটা রাখবেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় বাচ্চা ছেলে তো বুঝতে পেরেছেন হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই আর কি হোক না ছেলেরাও হবে খুশি হয়ে যাবে করবে আমরাও যাবো

হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করে খেলাধুলাও ভালো একটা কবিতা বলবে ম্যাডাম একটা কবিতাও বলবে লিখে দিন রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাধ এইটা ও বলবে বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ